আমার জীবনে সবথেকে বড়ো দামি জিনিস আমার মা কারণ মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে মায়ের জন্য আমি এই পৃথিবীর আলো দেখতে পারছি মা না থাকলে হয়তো আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না একমাত্র মায়ই হয় যে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি আমার মাকে খুব ভালোবাসি মা আমাকে আমার সব কাজে সাহায্য করে ও মনোবল জোগায়